প্যান্ট এখন বেশিরভাগ লোকেরাই পরে আগেকার দিনে বাঙালিরা সাধারণত ধুতি পাঞ্জাবি পরতো কিন্তু এখন সবাই প্যান্ট পরে প্যান্ট পরে যেখানে খুশি যাওয়া যায় স্কুলে যেতে গেলেও প্যান্ট লাগে অফিসে যেতে গেলেও প্যান্ট লাগে বাজারে যেতে গেলেও প্যান্ট লাগে তো প্যান্টটা এখন খুব জরুরি হয়ে গেছে আগে আমরা প্যান্ট দর্জির কাছে সেলাই করে পরতাম কিন্তু এখন রেডিমেড অনেক রকম পাওয়া যাচ্ছে কটন ইয়েগুলো ভালো অনেকদিন চলে প্যান্ট প্যান্টের সুবিধা এইটাই আছে এবং প্যান্ট পরে যেখানে খুশি যাওয়া যায়